আমাদের এলাকায় এখনো কিছু কুসংস্কার রয়ে গেছে যেটা মানুষরা এখনো দৃঢ়ভাবে পালন করে এসেছে যেমন কোনো কিছু পূজা বা অনুষ্ঠান করলে মাথায় ডুব না দিয়ে স্নান না করে পূজা করা চলবে না এবং যদি কোনো মানুষের কোনো শারীরিক অসুবিধা হয় তখনও কিন্তু মাথায় শ্যাম্পু এবং কাপড় চোপড় কেচে ধুয়ে কাচা কোচালা কাপড় ছাড়া পরে সে কিন্তু সেই এই পুজো আর্চনা করতে পারে যেমন আমাদের একটা দৃঢ় বিশ্বাস রয়েছে যেটা আমাদের রান্না পূজা বলে একটা অনুষ্ঠান হয় সেখানে কিন্তু যদি কেনো মানুষ খায় তার এঁঠো বাসনটা কিন্তু আমরা সেদিনে গুড়াতে পারবো না যে গুড়াবে সে যতবার গুড়াবে ততোবার কিন্তু সে ডুব দিয়ে স্নান করবে যদি সে স্নান না করে সে কিন্তু আর হেঁশেলে হাত দিতে পারবে না এরকম আরও অনেক কিছু কুসংস্কার রয়ে গেছে যেটা আমাদের এলাকার মানুষ এখনো দৃঢ়ভাবে পালন করে